পশ্চিমবঙ্গের লোকেরা খুব আনন্দবিলাসী তারা আনন্দ করতে খুব পছন্দ করে যেমন আমিও খুব পছন্দ করি আনন্দ করতে কারণ আমি একজন পশ্চিমবঙ্গেরই মানুষ তো আমরা আনন্দ করার জন্য বা পশ্চিমবঙ্গের মানুষেরা আনন্দ করার জন্য অবসর সময়ে কখ কোথাও মেলা হলে মেলায় ঘুরতে যায় বা পুজোর সময় পুজোতে প্রত্যেকটা দিন ঠাকুর দেখতে যাওয়া বা কালী পুজোতে দিওয়ালিতে আনন্দ করা বাজি ফাটানো তার পরে রথযাত্রায় রথ রথ দর্শন করতে যাওয়া জগন্নাথ দেবের রথ দর্শন করতে যাওয়া তো এইভাবে পশ্চিমবঙ্গের মানুষরা নিজেদের অবসর সময়গুলোকে আনন্দ সহকারে কাটায় আর আমিও চাই আমার আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে চাই যে আমার হচ্ছে অবসর সময়ে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে সময় কাটাতে পারি বা কোনো অনুষ্ঠান হচ্ছে কোথাও নাচের গানের অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গিয়ে আমি আমার অবসর সময় কাটাতে পারি তো আমি আশা করি পশ্চিমবঙ্গের মানুষেরাও এরকমই তাদের নিজেদের সময়গুলো কোনো বন্ধুবান্ধবদের সাথে গল্প করে বা তাদের সাথে ঘুরতে গিয়ে কিংবা রথও রথযাত্রা হলে রথযাত্রার মেলায় গিয়ে জগন্নাথ দেবের রথ দর্শন করে অথবা কালী পুজোতে বন্ধুদের সাথে বা বাড়ির লোকের সাথে বাজি ফাটিয়ে এইভাবে তারা তাদের অবসর সময় কাটায়